আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন ওয়ার্ক এডুকেশন নামে একটা সাবজেক্ট ছিল সেখান থেকে সেখানে স্কুল থেকে আমাকে একটা টেবিল ক্লথ বানাতে বলেছিলেন স্কুলের ম্যামেরা তো আমি বানিয়েছিলাম একটি টেবিল ক্লথ সাদা কাপড়ের উপরে বিভিন্ন রঙিন উল দিয়ে অনেক সুন্দর করে একটি টেবিল ক্লথ বানিয়েছিলাম আমার মায়ের কাছ থেকে সাহায্য নিয়ে টেবিল ক্লথ টি আজও আমার মনে আছে কেমনভাবে সেলাই করেছিলাম কেমন সুন্দর করে ডিজাইন করেছিলাম তো আমি সেটা স্কুলে জমা দেওয়ার পরে অনেক স্যার স্যার ম্যামের অনেক পছন্দ হয়েছে সেই টেবিল ক্লথ টি এবং এখনও আমি স্কুলে গেলে দেখতে পাই ম্যামেরা সেটা অন্যান্য স্টুডেন্টদেরকে দেখিয়ে আমার টেবিল ক্লথ টি শেখা তাদেরকে শেখান দেখে তো টেবিল ক্লথটি অনেক সুন্দর হয়েছিলো আমি সেলাই করতে আমার প্রায় লেগেছিলো এক সপ্তাহ বা দশ দিন মতো এমনই লেগেছিলো টেবিল ক্লথটা অনেক সুন্দর করে ফুল এঁকেছিলাম অনেক কানা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করেছিলাম ও টেবিল ক্লথ সব ক্লথের সব থেকে কঠিন অংশগুলি হচ্ছে আর উলগুলো কোনো এক জায়গাতে জড়িয়ে গেলে সেগুলো নিয়ে টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিজাইনটা মাঝখানে খারাপ হয়ে যেতে পারে কিন্তু ও এই বিষয়ে অনেক সাবধানতা মাথায় রেখেই কাজটা করতে হয় এবং দাগ লাগার ভয় থাকে অনেক সময় কিন্তু সেই বিষয়ে ভালো সুন্দর জায়গায় পরিষ্কার জায়গায় বসে সেলাই করাটাই জরুরি কোনো একটা নিচে মেঝেতে বসে করলে দেখা যেতে পারে দাগ লেগে যেতে পারে কিন্তু সেটা মাথায় রেখে ভালো জায়গায় পরিষ্কার জায়গায় বসে সেলাই করতে হবে এমনই এমনইভাবে সুন্দর করে টেবিল ক্লথ সেলাই করতে হয় আমি সেইভাবেই আমার পাড়ার কিছু বান্ধবীকে আমি বলেছিলাম এইভাবেই সেলাই করতে ওইভাবেই আমি সেই টেবিল ক্লথটার জন্য স্কুল থেকে একটি পুরস্কৃত পুরস্কারও পেয়েছিলাম স্যারদের কাছ থেকে